আপনাদের কাছে আমার একটি অনুরোধ হল অ্যাময়ে অফ কোম্পানি থেকে যে একটি মাজন বেড়িয়েছে গ্লিস্টার মাজন সেই মাজনটি ব্যবহার করে আমি খুব উপকারিতা পেয়েছি আমার দাঁতে খুবই যন্ত্রণা হতো ওই মাজনটি ব্যবহার করার পরে আমার দাঁতের যন্ত্রণা কমে গিয়েছে তাই আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ আপনারাও ওই গ্লিস্টার মাজনটি ব্যবহার করুন